না আমি খুব বেশি সচেতন নয় শেয়ার বাজারের ব্যাপারে তবে খবরের কাগজ পড়ে এবং টি ভিতে খবরের চ্যানেল দেখে যেটুকু বুঝেছি তাতে এটুকু বলতে পারি শেয়ার বাজারের বিনিয়োগ খুবই ঝুঁকিপূর্ণ এটার ব্যাপারে সম্মক ধারণা না থাকলে বিনিয়োগ করা উচিত নয় বর্তমানে ডিজিট্যাল অ্যাপ চালু হওয়ার কারণে শেয়ার মার্কেটের ব্যাপারে সহজেই একটা ধারণা পাওয়া যাচ্ছে তবে যারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে জানে না তাদের পক্ষে খুবই অসুবিধাজনক এই কাজ শেখা বা করা